আমার সম্প্রদায়ের জন্য পরিবহনের ও ভ্রমণের উন্নতি করার জন্য যে পদক্ষেপ নেওয়া যেতে পারে একটি হলো বাসের বাসের ব্যবস্থা আমাদের এখানে যে সূর্যনগর গ্রাম আছে সেখানে এখনও ঠিক মাত্র দুটি বাস যাওয়া আসা করে সারাদিনে তাই এখানে খুবই যাতায়াতের অসুবিধা হয় এছাড়াও টোটো অন্য কী ব্যবস্থা আছে কিন্তু সেখানে যেতে অনেক সময় লাগে বাসে বা ট্রেনে গেলে যে সুবিধাটি পাওয়া যায় ট্রেন ধরতে এখানে সূর্যনগরে কোনো স্টেশন নেই দামোদর স্টেশন থেকে ট্রেন ধরতে হয় যার জন্য অনেকটা পথ যাতায়াত করতে হয় এবং এটি খুবই কষ্টকর এছাড়াও সূর্যনগরে যেখানে গ্রাম আছে এই গ্রামের ভিতরে আরও অনেক ভিতরে ভিতরে মানুষরা থাকেন তারা তো আরও অসুবিধার মধ্যে পড়েন এগুলো উন্নত করার জন্য ও বাসের ব্যবস্থা করা দরকার মানে সূর্যনগর থেকে বার্নপুর থেকে বিভিন্ন কাজ ফাজ বা যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করা দরকার এছাড়া এছাড়া টোটো বা অটো আরও যদি একটুখানি বাড়ে সূর্যনগর বা এসব দামোদরের দিকে তাহলে খুবই সুবিধা হয় আর এইভাবে এই এই পদক্ষেপ যদি সরকারের থেকে নেওয়া হয় তাহলে খুবই সুবিধা পাওয়া যাবে বলে আমি মনে করি